হ্যালো নমস্কার ম্যাডাম আমি রিয়ার মা কথা বলছি আমার মেয়েকে আপনি যে স্থানীয় উৎসবে নাচের জন্য নিয়ে গিয়েছিলেন সেখানে ওর পারফরমেন্স কেমন ছিলো ও আচ্ছা ম্যাডাম তা আমি একটা কথা বলছিলাম আপনারা ওকে আশীর্বাদ করুন আর ও যে নাচের স্টেপগুলো আগে ভুল করতো একটু সেগুলো কি এখন ঠিকঠাক করছে আচ্ছা আপনি তাহলে ওর নাচের স্টেপগুলো একটু ঠিকঠাক করে দেখে দেবেন বুঝলেন হ্যাঁ ও যে প্রথমে একটু ভুল করতো একটু ভয় পাচ্ছে বাচ্ছাতো সেই জন্য আমি ওকে অনেক বুঝিয়েছি আর আপনি একটু সাহস যোগাবেন হ্যাঁ আচ্ছা আপনারা আশীর্বাদ করুন আমার মেয়ে যেন ভবিষ্যতে একটা বড়ো স্থানে পৌঁছাতে পারে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় হ্যাঁ থ্যাঙ্ক ইউ আর আপনাকে একটা কথা আমার বলতে একটু সংকোচবোধ হচ্ছে তবুও বলছি আপনার যে পেমেন্টটা বাঁকি আছে না সেটা আমি হাজবেন্ডের সাথে একটু আলোচনা করে করেছি আপনার সাথে দু চার দিনের ভিতরে দেখা করতে চাই ওই পেমেন্টের বিষয় নিয়ে আপনি কিছু মনে করবেন না যেন হ্যাঁ আপনার পেমেন্টটা নিয়ে আমরাও একটু সমস্যায় ছিলাম তো সেই জন্য আমাদের একটু দিতে দেরি হয়েছে আপনার পেমেন্টটা আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমাদেরও একটু খারাপ লাকছে তো আপনার পেমেন্ট আমরা দু চার দিনের ভিতরেই পে করে দেবো আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে রাখছি থ্যাঙ্ক ইউ